আমি বাংলা অভিনয় দেখতে খুবই ভালোবাসি কারণ আমার বাংলা অভিনয় দেখতে ভালো লাগে এবং বাংলা অভিনয়ের মধ্যে যে তারকারা থাকে তারা খুবই ভালোভাবে এবং নির্দিষ্টভাবে অভিনয়টা করেন মানে নিখুঁতভাবে একদম অভিনয় করেন এবং তারা যেরকম প্রচেষ্টা চালিয়ে অভিনয়টা করেন তার জন্যই হয়তো দর্শকরা এতো ভালোবাসে তাদের এবং আমারও খুব ভালো লাগে বাংলা অভিনয় দেখতে এবং বাংলা সচরাচর সেই ভাষা সবাই বুঝতে পারে তাই সাধারণত সবাই বাংলা অভিনয় পছন্দও করে এবং তারকারদেও পছন্দ করে এমন এমন তারকাও আছে যারা মানে নির্দিষ্ট আপ্রাণ চালিয়ে অভিনয় করেন এবং শেষ তার জন্য তারা অনেক বিখ্যাতও হয়েছেন আরও অনেক তারকা আছে যেমন অঙ্কুশ আমাকে অঙ্কুশকে প্রচুর ভালো লাগে কারণ তার অভিনয় দেখলে মনে হবে যে যেন আমি তার সামনা সামনি আছি এরকম কিছু মানে আমি একদম রিয়ালে দেখছি সেটা সত্যি সত্যি আমার সামনা সামনি সেগুলোই ঘটছে সে এমনভাবে অভিনয়টা করে তার অভিনয় আমার প্রচণ্ড ভালো লাগে এবং আমার মনে হয় এই আমার কাছে তারকা হিসেবে সেই সেরা